স্রোতে সাঁতার কাটা আর সুইমিং পুলের সাঁতার কাতার মধ্যে অনেক পার্থক্য পার্থক্য তো আর থাকবেই তার কারণ হচ্ছে গ স্রোত হলে স্রোতে টেনে নিয়ে যাওয়ার একটা ভয় থাকে আর অনেক মানে জোয়ারের স্রোত হলে তো আরও মুশকিল তাহলে নিয়ে চলে যাবে তার গভীরে আর সুইমিং পুলে সাঁতার কাটলে সেখানে আমরা জানি যে জলের গভীরতা কতখানি সেজন্য সুইমিং পুলে সাঁতার কাটা অনেক ভালো আর সা ভুল হচ্ছে হয় এখানে ভুল বলতে সাঁতার কাাতা যদি না ছোটোবেলা থেকে শেখা যায় তখন হচ্ছে সাঁতার কাটতে গেলেও অনেক ভুল আসে তাতে নাকে বা চোখে কানে জল ঢুকে যায় গেলে হচ্ছে ক অনেক সময় শ্বাস প্রশ্বাস নিতেও সমস্যা হয় হর থেকে ছোটো থেকে সাঁতার শিখলে সেটা আর আর ভয় থাকে না জলের ভয় কাটিয়ে ওঠা যায় একমাত্র ছোটো থেকে বাবা বা বাড়ির বড়দের সাথে সাঁতার কাটলে তাহলে ছোটো মানে ছোটোবেলা থেকে সাঁতার কাটা শিখলে জলের ভয় কেটে যায় আর সো আমার সাঁতার কাটতে খুব ভালো লাগে নদীতেও আমি অনেকবার সাঁতার কাটতে গিয়েছি সমুদ্রে তো সবাই সাঁতার কাটতে খুব ভালোবাসে আর সুইমিং পুলে সাঁতার কাটি মাঝে মাঝেই আমাদের এইখানে সাঁতার কাটা যায় সেটা সুইমিং পুলে তো বাড়ির কাছাকাছি সাঁতার কাটা যায় কিন্তু নদীতে আর সমুদ্রে সাঁতার কাটতে খুব ভালো লাগে নদী বা বছরে একবার বা সমুদ্রে হচ্ছে একে স্নান করতে গেলে বেড়াতে গেলে তখন সাঁতার কাটতে খুব ভালো লাগে